গ্রামাঞ্চলের কৃষকরা নানাভাবে সমস্যার সম্মুখীন হয় তাদের আর্থিক অবস্থা তেমন টাকা নেই অর্থের অভাব বেশি টাকা দিয়ে আলুর বীজ কিনতে হয় সেই বীজ ফসল ফলিয়ে যদি কোনো কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটে বেশি বৃষ্টি হয় গাছের ক্ষতি হয় সেজন্য গাছ পচে নষ্ট হয়ে যায় এছাড়া প্রযুক্তিগত সহায়তাও তারা পায় না এবং ক্ষুদ্র কৃষকরা সেই রকম প্রশিক্ষণ তাদের দেওয়া হয় না